কিছু পদবীর নাম হলো পাল দে দত্ত চৌধুরী দেবনাথ বল বিশ্বাস সূত্রধার বর্মন রয় রায়চৌধুরী পালচৌধুরী ব্যানার্জী চক্রবর্তী মুখার্জী বন্দোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কাপুর হক খান খাতুন দেবশর্মা সরকার রায় দাস বড়ুয়া রাও গোস্বামী বর্মন ভাট রোশন ভৌমিক দে দাস দত্ত দাশগুপ্ত সেনগুপ্ত সেন হাওয়ার